বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণ জলের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে এবং এই জলের ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায় গ্রহণ করে থাকি বা ব্যবস্থা করে থাকি সাধারণত রান্নাবান্নার যে জলটি থাকে সেগুলি আমরা টিউবওয়েল বা সাবমার্শেবলের থেকে নিয়ে থাকি এবং হাত ধোয়া বা ধোয়া মাজার জন্য যে জলের প্রয়োজন হয় সেজন্য আমরা পৌরসভা থেকে ট্যাংকার নিয়ে আসি অথবা কখনো কখনো পুকুরের জল বা সাবমার্শেবলের জলই আমরা ব্যবহার করে থাকি কিন্তু পান করার ক্ষেত্রে অনুষ্ঠানের সময় আমরা এ সমস্ত জলগুলি ব্যবহার করে থাকি না কারণ এই সমস্ত জলগুলি সঠিক পরিমাণ সুন্দর জল থাকে না এবং পরিষ্কার জল থাকে না যার কারণে পান করলে আমাদের শরীরে অসুস্থতা বাড়ে তাই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত মিনারেল ওয়াটার কিনে আনি এবং সকলের জন্য পানীয় জলের ক্ষেত্রে এই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করে থাকি এই ধরনের ব্যবস্থাগুলি আমরা বিবাহের সময় বিবাহের অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং আমাদের যে জলের ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি আমরা এইভাবে গ্রহণ করে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রে ধোয়া মাজার জন্য আমরা ট্যাংকারের জল অথবা পুকুরের জল ব্যবহার করে থাকি